হ্যাঁ নির্দিষ্ট ঋতুতে এবং কিছু রোগ থাকে যেগুলি একদল লোককে প্রভাবিত করে এমনই একটি রোগ হল কলেরা যেটি বর্ষাকালে প্রকোপ সৃষ্টি করে এবং অনেক মানুষেরা এই রোগে আক্রান্ত হয় কলেরা রোগে সাধারণত জলের মাধ্যমে পানীয় জলের মাধ্যমে অথবা খাদ্যের মাধ্যমে এই রোগটি ছড়ায় এবং এই রোগের চিকিৎসা করার জন্য চিকিৎসালয়ে গিয়ে নির্দিষ্ট ওষুধ নিতে হয় এবং গৃহে একটু নিজেদের শারীরিক চর্চা করতে হয় এবং যেসব অপরিশোধিত জল খাওয়া এড়িয়ে চলতে হয়